আমি অনেক দিন থেকেই একটা হোম থিয়েটার ব্যবহার করছি যেটা হচ্ছে সনি কম্পানির এটা আমি অনলাইনেই কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম অনেকে বলে ফ্লিপকার্ট থেকে জিনিস নিলে ডুপ্লিকেট হয় ডুপ্লিসিটি হয় হ্যাঁ কিন্তু আমার সাথে এরকম অভিজ্ঞতা হয়নি অনেক দিন থেকে আমি ব্যবহার করছি প্রায় পাঁচ বছর হয়ে গেলো পাঁচ বছর আগে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা সমান তালে চলে যাচ্ছে এখনও কোনো সমস্যা দেখা দিইনি এর সাউন্ড কোয়ালিটি পারফেক্ট সত্তর হাজার টাকা দাম নিলেও এক্সট্রা অর্ডিনারি সাউন্ড যে ক স্পিকার ছটা স্পিকার দিয়েছিলো ছটা স্পিকারই খুব সুন্দর স্পিকার একটা মেন মেশিন আর ছটা স্পিকার ছিলো খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এত সুন্দর মিষ্টি আওয়াজ আসে আর এতে অনেক ধরনের সাউন্ডের ভেরিয়েশান নিয়ে আসা যায় বেস থেকে শুরু করে বিভিন্ন রকম ভেরিয়েশান নিয়ে আসা যায় এটা খুব সুন্দর এই হোম থিয়েটারটা কিনে আমি খুব আপ্লুত হ্যাঁ আমি রেকোমেন্ড করবো আমার বন্ধুদের যে এরম ধরনের হোম থিয়েটার যেন কেনে অনলাইনের যে ভীতিটা মানুষের মনের মধ্যে আমি তার জলজ্যান্ত উদাহরণ হয়তো কেউ বা হয়েছে এর শিকার কিন্তু আমার সাতে তেমন কিছু ঘটে নি আমি একদম অথেন্টিক জিনিসটাই পেয়েছি ওটা খুব ভালো হোম থিয়েটারটা আমার খুব ভালো খুব কাজের এখনও পর্যন্ত চলছে কোনো সমস্যা এখনও পর্যন্ত হয়নি